হ্যাঁ আমি অনলাইন স্ক্যামের কলের মুখোমুখি হয়েছি একবার একজন আমাকে ফোন করে দিয়ে বলে যে আপনার এটিএম নম্বর দিন আর আপনার অ্যাকাউন্টের নম্বর দিন আব আপনার কোড নম্বরটা দিন নাহলে আপনার এটিএম বন্ধ হয়ে যাবে আর তখনই আমি বুঝতে পারি যে জানি এটা জালিয়াতি কেননা সংবাদমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া বা অনেকের মুখে আমি এইসব ঘটনাগুলো শুনেছি যে অনেকে এরকম বলেছে যে এরকমভাবে ফোন আসে দিয়ে বলে আর অনেকে অ্যাকাউন্ট নম্বর পিন কোড সব দিয়েছে অনেকের টাকা এরকম চলে গেছে ওটা আমি অনেকবারই ওটা শুনেছি তখন শোনার পরে আমি নিজেও সচেতন হয়ে গেছি যখন আমাকে ফোন করে তখন আমি ওদের মুখে ওদের মুখামুখি হই দিয়ে বলি যে যার যদি আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যায় তবে আমি ব্যাঙ্কে গিয়ে বলবো আপনাদের সাহায্য কেন নিবো দিয়ে আমি ব্যাপারটাকে এড়িয়ে যাই ফোন আমি কেটে দেই আর এ ক্ষেত্রে আমি কিছু টিপস আমি বলতে পারি যে ওটা আমাকে ফোন করেছে কাল যদি আপনাকে বা অন্য কাউকেও যদি ফোন করেরা আপনারা সবাই সচেতন থাকুন যে এইসব কল যদি আসে আপনি ওই ফোন রিসিভ ক করলেন ঠিক আছে কিন্তু ফোন রিসিভ করার পরও আপনি ওইসব কাজ যদি কিছু জায়গায় কোনো লিঙ্ক দেয় কোনো ক্লিক করবেন না বা অ্যাকাউন্ট নম্বর কিছু পিনকোড কোনো কিছুই দেবেন না সরাসরি আপনি ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করবেন বা ব্যা ব্যাঙ্কের কোনো সদস্য বা ব্যাঙ্কের ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে আপনি কাজটাকে সফল করবেন